আমি পাঁচ তারিখের মধ্যে একটি জায়গায় যেতে চাই একটি বড়ো গাড়ির মাধ্যমে যাবো এবং আমি সেখানে গিয়ে দু থেকে তিন দিন রাত মতো কাটাবো এবং সেখান থেকে বিভিন্ন ধরনের দর্শনীয় জায়গাগুলোয় আমি দেখ দেখবো মানে দেখবো তাই আমি দু থেকে তিন দিন মতো আমাকে থাকতে দিতে হবে সেখানে এবং সেইখানে আমার গাড়িটা কিন্তু পার্কিং করার জন্য জায়গা দিতে হবে এবং যাতে সেই গাড়িটা সেখানে থাকে এবং আমার টাভেরা জিপ ইত্যাদি সমস্ত কিছু যেন থাকে তাই আমি তাকে আমি আপনাকে ফোন করে আগে থেকে জানিয়ে দিলাম ঠিক আছে তাই আমি যাবো সামনে পাঁচ তারিখের মধ্যেই এবং আপনি অবশ্যই এই আমাদের এই অর্ডারটিকে নিজের মধ্যে তুলে রাখবেন ঠিক আছে এই বলবো আমি